হ্যালো কে বলছেন হ্যাঁ আমার দর্জি দোকান ওই জগন্নাথ মন্দিরের পাশেই দর্জি দোকান বলুন কী জানতে চাইছেন হ্যাঁ আপনি এখন যদি জামা কাপড় দেন মোটামুটি দিন পনেরো কুড়ির আগে পাবেন না কারণ আগের যারা দিয়েছে তাদের কাজগুলো যতক্ষণ না দিতে পারছি নতুন কাজ তো ধরতে পারব না যদি হয় ওই দিন পনেরো কুড়ির মধ্যে যদি নেন তাহলে অবশ্যই দিয়ে যাবেন তাহলে আচ্ছা কটা জামা প্যান্ট দেবেন বলুন তার উপর নির্ভর করছে না ধরুন এত তাড়াতাড়ি দুটো জামা দুটো প্যান্ট সেট করা তো মুশকিল ব্যাপার না একটা অবশ্যই আপনি পেয়ে যাবেন একটা নতুন জামা একটা নতুন প্যান্ট আমি অবশ্যই দেবো আর একটা চেষ্টা করব তাহলে হ্যাঁ সেগুলো তো অবশ্যই করব আপনি যেটা দেবেন সেটাই করব কারণ আপনার ছাড়া তো আমি অন্যের করব না না আপনি রেট আমার রেট সম্বন্ধে জানা আছে নাকি আপনার কারও কাছে শুনেছেন আপনি আমার রেট সম্বন্ধে কি কারও কাছে কিছু শুনেছেন ও আমার রেট কিন্তু জামা কাটাতে তিনশো টাকা প্যান্ট কাটাতে চারশো টাকা নিই তাহলে আপনার যেহেতু দুটো জামা দুটো প্যান্ট চার চার আটশো টাকা আর তিন তিন ছশো টাকা ছয় আর আটে হচ্ছে চৌদ্দোশো টাকা হচ্ছে আপনাকে নয় আমি একটু ছাড়ব পঞ্চাশ টাকা সেটা নয় দেখা যাবে কিন্তু নয় আর পঞ্চাশ টাকা কমাতে পারব এর থেকে পারব না বুঝলেন কারণ আমাদের তো একটা সময়ের দাম আছে বলুন একটা জামা প্যান্ট কাটাতে আমার তিন দিন চার দিন লেগে যায় ফিটিংস করতে ধরুন আপনার একটাই তো করব না আদার্স কারও তো করব শুধু আপনারটা নিয়ে থাকলে তো হবে না আচ্ছা সেটা আমি চেষ্টা করব কিন্তু টাকাটা ওই চৌদ্দোশোর জায়গায় তেরোশো আমার চাই ঠিক আছে ওটা ছাড়া হবে না কারণ ওর থেকে কম রেটে আমি কাটাই না আচ্ছা চেষ্টা করব সবসময় আমি চেষ্টা করব ওটা কারণ ওটা তো দিয়ে দিতে পারলে আমারও সুবিধা হবে না ওটা দিয়ে দেবো হুম হ্যাঁ আমার বিকেলবেলা বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা অব্দি খোলা আছে সকাল দশটা থেকে দুপুর বারোটা অব্দি খোলা থাকে মানে সকাল টাইমটাই দুঘণ্টা দেওয়া হয় কারণ বাড়ির কাজকর্ম সেরে তো যেতে হয় না ওই জন্য হ্যাঁ আর আপনি যেই পিসগুলো আনবেন সেগুলো আমাকে ভালোভাবে দেখিয়ে যাবেন আপনার পিস এদিক থেকে ওদিকে যাবে না আপনার পিসেই আপনাকে জামাকাপড় দেওয়া হবে হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে